হ্যালো হ্যাঁ আমি একটু দিল্লি বেড়াতে যাব তার জন্য আমি টিকিট বুক করতে চাই আমি এই ছাব্বিশ তারিখের দিকে যাব চারজন রিজারভেশন হলেই ভালো হয় সামনের দিকে

হ্যাঁ চারজন যাব দুজন বাচ্চা আছে আর আমরা দুজন চারজন যাব বেড়াতে যেন বেড়ানোটা কমফর্টেবেল হয় যেন না কোনো যেন বুঝতে না পারি জার্নিটা সেরকম দেখে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে না আমাদের ঠিক থাকেনি হঠাৎ সিদ্ধান্ত মেয়ের পরীক্ষা হয়েছে হঠাৎ সিদ্ধান্ত তাই আপনাকে আমি রিকোয়েস্ট করছি যাকে বলছি যেমন একটু আমার যাওয়াটা যেমন ভালো হয় আমি ওই গাড়িতে যেন না কিছু না বুঝতে না পারি জার্নিটা সেটা যেমন আমার হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে না আমার ফোনপে গুগলপে সবই আছে আপনারটা কোনটাতে করলে সুবিধা হয় আপনি সেটা বলতে পারেন ঠিক আছে আমি গুগুল পেতে আমার যত টিকিটের কী রকম দাম আছে এক একজনের হ্যাঁ ওতে আমরা রাজি আছি আমরা ওই ঠিকই আছে আমরা চারজনের টাকাটা হিসাব করে আমরা গুগুল পেতে আমরা পাঠিয়ে দেব হুম হুম আচ্ছা ঠিক আছে আপনারা কনফার্ম করে আমাকে জানান কনফার্ম করে আপনারা আমাকে জানান কারণ তাহলে আমি ওইটা একদম একটা একটা সিকিওর হয়ে রইলাম

থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ